আমি একটু আগে অর্ডার করেছিলাম চাউমিন চিলি চিকেন এবং রসগোল্লা এবং দুটো পান্তুয়া কিন্তু তার পরিবর্তে আমার কাছে এসে পৌঁছেছে পিজা আমি মোটেও ইটালিয়ান খাবার অর্ডার করিনি আমি চাইনিজ অর্ডার করেছিলাম আমার টাকা দেওয়া হয়ে গিয়েছিল এবং টাকা দেওয়া হয়েছে আর ভুল খাবার এসেছে আমি চাই আমার এই খাবার ফেরত নিয়ে যান এবং দয়া করে আমার টাকাটি আমাকে রিফান্ড করুন এরমভাবে আপনারা কাজ করতে পারেন না কাস্টমার একটা অর্ডার দিচ্ছে আপনারা তার বদলে অন্য খাবার দিয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই অন্যায় এবং এরকম করতে থাকলে আমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাদের এই রেস্তরাঁ থেকে খাবার অর্ডার দেব না দয়া করে আমার টাকাটি রিফান্ড করে আমাকে বাধিত করুন